হ্যাঁ বলছি আপনি ওই চা কফির দোকান আছে উনি বলছেন তো দিদি হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা তো বলছি আপনার চা কফির দোকানে স্ন্যাক্স বা বিস্কুট জাতীয় কিছু জিনিস রাখছেন কি এখন বলছি আপনার দোকানে স্ন্যাক্স বা বিস্কুট এসবগুলো রাখছেন না শুধু চা কফিই রাখছেন আচ্ছা আচ্ছা আচ্ছা তো কী কী স্ন্যাক্স আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা না এখন অনেক টাইম ধরুন জলখাবারেরও ব্যাপারগুলো হয়ে যায় চায়ের দোকানে হয়ত বাড়িতে কোনও কারণে হয়ত জলখাবার খাওয়া হল না বা তাড়াহুড়োর জন্য তো সেই কারণে আমি জিজ্ঞেস করছি আপনার দোকানে তো আমি মাঝেমধ্যে যাই তো সেই জন্য তো আপনি কী কী কী কী স্ন্যাক্স বা ইয়ে রাখছেন সেগুলো একটু জানাবেন আমাকে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা ও আপনার আচ্ছা আচ্ছা আচ্ছা তা আপনার মানে কটা অবধি দুপুরের দিকে খোলা থাকে মানে সকালবেলায় তো খোলার টাইম জানি আমি দুপুরে কটা বারোটা পর্যন্ত আচ্ছা আচ্ছা মানে সকালে খোলেন একবারে রাত্রে দশটার পর বন্ধ করেন আচ্ছা আচ্ছা আচ্ছা তো যাই হোক আমি আমিও কিছু স্ন্যাক্স বা বিস্কুটের জন্য আপনাকে বলতে চাই বা ব্রিটানিয়ার কেক টেকগুলোও রাখতে পারেন বা যেগুলোর ধরুন মানে স্বাস্থ্যকর জিনিস এখন তো হ্যাঁ এখন তো আমরা স্বাস্থ্য সচেতন অনেক বেশি না সেই জন্য ধরুন আপনার দোকান তো রাস্তার উপরে আছে ধুলো ময়লারও ব্যাপারটা আছে সেজন্য একটু ভালো করে জিনিসগুলো যাতে রাখতে পারেন সেই ব্যবস্থাগুলো আপনাকে করতে হবে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না মেন চা কফি তো আপনার রেগুলার চলতেই থাকছে এক একবার গরম হচ্ছে আবার দিয়ে দিচ্ছেন আবার শেষ হয়ে যাচ্ছে এইরকম কিন্তু স্ন্যাক্স বা বিস্কুট ফিস্কুট এইগুলো অনেক জায়গায় দেখেছি যে হয়ত ভালোভাবে ঢাকা দেওয়া থাকে না বা হয়ত বা খোলা অবস্থায় রাখা হয় সেই কারণেই আপনাকে এটা উপযাচক হয়ে সাজেশন দিচ্ছি যাইহোক কিছু মনে করবেন না

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না এখন অনেক রাস্তাঘাটে দেখা যায় ওই জন্য আপনাকে মানে ওই ইয়েটা সাজেশনটা দিতে চাইলাম যাইহোক কিছু মনে করবেন না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দিদি হ্যাঁ হ্যাঁ আপনিও ভালো থাকুন ঠিক আছে রাখলাম